ভ্রমণ করার সময় আমি আমি অনেক জায়গা ভ্রমণ করেছি অনেকবার গিয়েছি বি বিভিন্ন জায়গায় গিয়েছি তবে ভ্রমণ করার সময়ে সাংস্কৃতিক কোনো শখ না তেমন কিছু অনুভব করিনি আর করিনি যখন তাহলে কীভাবে বলব যদি ভ্রমণ করার সময় কোনো সাংস্কৃতিক শখ আমি অনুভব করতাম বা সেরকম কিছু আমার সাথে ঘটত তাহলে অবশ্যই আমি শেয়ার করতাম বা আমি বলতাম এ বিষয়ে আমার সত্যি কোনো মতামত নেই